আমার রোজকার জীবনে আমি ইউপিআইকে নানারকম দিক থেকে ব্যবহার করে থাকি এবং ইউপিআই ব্যবহার করে আমরা শপিং মলে বাজারে স্টোরে আর্থিক লেনদেন করে থাকি এবং এটা আমার খরচের গতিকে নানা রকম দিক থেকে বদলেছে যেমন আগে যেরকম আমরা যখন বাজারে বা শপিং মলে হাতে টাকা নিয়ে যেতাম এখন সেটার প্রয়োজন হয় না এখন আমরা ইউপিআইয়ের সাহায্যেই আর্থিক লেনদেন করে থাকি